শেয়ার বাজার সম্বন্ধে আমার সেরকম একটা ধারণা নেই তবে একটু আধটু যেটুকু জানি আমাদের ওখানকার আমাদের এই আশপাশের মানুষজন অনেকে শেয়ার বাজারে টাকা খাটিয়েছিলো কিছু লোক অনেকে পয়সা পেয়ে বড়োলোক হয়েছে আবার কিছু লোকের পয়সা শেয়ার বাজারে চলে গেছে গিয়ে তারা পথের ভিখারি পর্যন্ত হয়ে গেছে